হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা বলুন আচ্ছা তা আচ্ছা তাও আপনি কত টাকা দামে মোবাইল চাইছেন আচ্ছা দেখুন দশ হাজার বারো হাজার টাকার মধ্যে আপনার মোবাইল পেয়ে যাবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদের কাছে বিভিন্ন ভালো কোয়ালিটিরও মোবাইল রয়েছে ঠিক আছে তো এবার আপনি কোথা থেকে বলছেন কোথা থেকে আচ্ছা পলাশ তো আচ্ছা আপনি যদি আজকে আসতে পারেন তো চলে আসুন ঠিক আছে আমাদের দোকান খোলা রয়েছে ঠিক আছে এবার আপনি দশ হাজার টাকার মোবাইল নিতে চাইছেন না উপরেও একটু মোবাইল হলেও চলবে আচ্ছা ধরুন আপনি যদি সমস্ত রকম ফেসিলিটি ভালো চান ব্যাটারি ট্যাটারি ঠিক আছে তো সেই আপনাকে পনেরো কুড়ি হাজার টাকার মোবাইলটা নিলে ভালো হয় কেনো এখন তো আর দশ হাজার টাকার মোবাইলগুলো এত ভালো ফেসিলিটি দেয় না ঠিক আছে হয়তো ক্যামেরা ভালো হবে ব্যাটারি লাইফ ভালো ব্যাটারি লাইফ ভালো হবে ক্যামেরা ভালো হবে না হয় দুটো ভালো হলো কিন্তু সেটটা অতটা দেখতে ভালো হবে না ঠিক আছে তো অনেক রকম ব্যাপার থেকে বা বেশি কালার আপনার পছন্দ হবে না খুব একটা ভালো কালারও পাওয়া যায় না ঠিক আছে আর কুড়ি হাজার টাকার মোবাইলগুলো নিলে কি সুবিধা হবে ধরুন আপনার ক্যামেরাগুলো খুব ভালো আপনি ছবি তুললেও একটা অরিজিনাল ছবি বলে মনে হবে যে না আপনি ছবিটা তুলেছেন ঠিক আছে এছাড়াও ধরুন আপনার ব্যাটারি লাইফও রয়েছে ছ হাজার এমএএইচের ব্যাটারিও রয়েছে অনেকক্ষণ আপনাকে মোবাইলটা ব্যাটারি সার্ভিসও দেবে আপনাকে দিনে একবার চার্জের বেশি দুবার দিতে হবে না ঠিক আছে আর এবং আপনার ফোনটা ব্যবহার করতেও সুবিধা খুব স্মুথ এবং হালকা সেট দশ হাজার টাকার গুলো খুবই ভারী আর সচরাচর মানুষ অত এখন আর পছন্দ করছে না তাই জন্য দশ হাজার টাকার মোবাইলগুলো রাখছিনা বুঝলেন তো আমাদের বিকেলে ধরুন আমাদের সকাল ছটা থেকে সাতটা থেকে আমরা দোকান খুলে দিই দুপুর একটা অবধি খোলা থাকে আর বিকেলে আমরা সকাল ওই বিকেলে আমরা চারটে পাঁচটা থেকে চারটে কি পাঁচটা থেকে আপনার সকাল ওই রাত্রি দশটা পর্যন্ত খোলা আছে ঠিক আছে হ্যাঁ ইনস্টলমেন্টেও ফোন দিই আপনি যদি ইনস্টলমেন্টে নিতে চান তো ইনস্টলমেন্টে ফোন নিয়ে নিতে পারেন কোনো অসুবিধার কিছু নেই আমাদের এখানে বাজাজ ফাইনান্সের ঐ থেকে ইনস্টল করে দেওয়া হয় ঠিক আছে আপনি এখান থেকেও ফোন নিতে পারেন এবার আপনার যেটা সুবিধে মনে হবে ঠিক আছে ম্যাডাম ঠিক আছে আপনি যখন তাহলে আসবেন তাহলে এই নাম্বারে একটু কল করে নেবেন কেমন হুম হুম আমি যদি নাও থাকি আমার দোকান খোলা থাকবে আপনি আসবেন যখন ফোন করে নেবেন ঠিক আছে ঠিক আছে